আমি কোনো ভাস্কর্য এখনও সেরকমভাবে প্রদর্শন করিনি আঁকার ক্ষেত্রে অনেক কম্পিটিশনে আমি নাম দিয়েছি আমি অনেক দূরে দূরেও কম্পিটিশনে নাম দিয়েছি তাতে অনেক গীতের প্রাইজও পেয়েছি অনেক সুনামও পেয়েছি